আরে মুনমুন কেমন আছিস বল এই আছি মোটামুটি তা সামনে রবিবার কী করছিস তা চ সামনে রবিবার সাঁতরাগাছি থেকে একটু বে বেড়িয়ে একেবারে সে দীঘা টীঘা ঘুরে আসি আসলে মেন ব্যাপারটা এক দিনের ট্যুর হবে তো রবিবার দিন ছুটি একটুখানি যাবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি বেড়িয়ে আসবো আর সমুদ্রে স্নানটাও সারা হবেখন ওই জন্যই বলছিলাম আর কি দীঘায় যাওয়া হোক চ তোর কী মতামত হ্যাঁ যাওয়া ও আবার বর ছেলেকে নিয়ে যাবি তাহলে আমিও তাহলে আমার স্ত্রী আর হচ্ছে আমার ছেলেকে নিয়ে যাবো তাহলে কি একটা রাত কি ওখানে থাকা হবে না যাবো আর সমুদ্রে এ সমুদ্রে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে চলে আসা হবে আবার দু দিন এক দিনে যা খরচ হবে সেটাই সামাল দিতে মুশকিল হয়ে যাবে আবার দু দিন হচ্ছে থাকা হবে আচ্ছা বলছি যে তাহলে আমি তাহলে কম্পানিতে একটা অ্যাপ্লিকেশান করে দিই যে আমি দু দিন আসবো না আর তাহলে হচ্ছে তাহলে আগামী রবিবার দিনই দিনটা ধার্য করা হোক তাহলে ট্রেনে করেই যাওয়া হবে তো তালে কি আমি কি অনলাইনে কি টিকিটটা বুক করে দেবো তাহলে হচ্ছে তুমি একটা কাজ করো তোমার হচ্ছে স্বামীর আর তোমার তোমার ছেলের হচ্ছে আধার কার্ডের একটা করে ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আর আমি বাদ বাকি সব অ্যারেঞ্জ করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা